হ্যালো আপনি সোনালি চ্যাটার্জী বলছেন আমি বানপুর সুভাষপুর স্কুলের উর্মিলা ম্যাম বলছি বলছি যে আমাদের স্কুল থেকে পিকনিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে মুর্শিদাবাদ হাজারদুয়ারি তো আপনার মেয়ে বলেছেন আপনাকে আচ্ছা তো আপনি আচ্ছা তো আমাদের না পিকনিকে পার হেড করে পার হেড পাঁচশো করে নেওয়া হচ্ছে ঠিক আছে তো আপনি যাবেন তো আপনার বাচ্চা হ্যাঁ হ্যাঁ আপনারা যতজন যাবেন ততজন করে পাঁচশো টাকা করে লাগবে পার হেড পাঁচশো হ্যাঁ হ্যাঁ দুজন মিলে হাজার টাকা হচ্ছে বাসটা আপনার ওই ভোর ছটার দিকে ছাড়া হবে ওই ডেট আপনার পাঁচ তারিখে নিয়ে যাওয়া হবে

হ্যাঁ ওই একদিনেরই টুর ওইদিনে আবার ফেরত চলে আসবো বাড়ি ওই সকালে ব্রেকফাস্ট আপনার লুচি আলুরদম আর মিষ্টি না না আপনি নর্মাল ড্রেসও আনতে পারেন কারণ ওইটা তো বাইরে বেরোবে ঘুরতে যাওয়া হচ্ছে তো নর্মাল ড্রেসে বেটার হবে স্কুল ড্রেস না পরলেও চলবে দুপুরের মেনুতে আপনার থাকছে ভাত ডাল মাছ পাঁপড় পাঁপড় চাটনি মিষ্টি দই এইসব থাকছে আর সাথেও আপনার ওই চিকেন চপ থাকছে সন্ধ্যেবেলায় থাকছে আপনার ওই মুড়ি চপ আর এটাই থাকছে আর বাচ্চার যেহেতু বাচ্চা থাকবে তো বাচ্চাদের জন্য একটা ফ্র্রুটি আর একটা কেক থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আপনার বাড়িতে পরামর্শ নিয়ে আমাকে জানাবেন আপনারা যাবেন কিনা কারণ সে হিসাবে আমাকে বাস বুক করতে হবে তো গার্জেনরা সবাই যাবে আর বাচ্চারা যাবে সে হিসাবে তো আমাকে গাড়ি বুক করতে হবে তাই না

হ্যাঁ বাচ্চাদেরও সেম দেওয়া হবে কারণ বাচ্চাদেরও সেম দেওয়া হবে বাচ্চারা যদি কেউ যদি মাছ খেতে না চায় তাদের জন্য পনির দেওয়া হবে বা মাংস থাকবে যারা তিনটে আইটেমই করা হবে যারা যেটা খেতে পারবে সব বাচ্চা টিফিনে দেওয়া হবে আপনার ওই কেক আর ফ্র্রুটি হ্যাঁ বড়োদের মুড়ি আর চপ দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ আপনার পার হেড পাঁচশো মানে যদি আপনার সাথে আপনার হাসব্যান্ডও যায় তো ওনার আলাদা করে আবার পাঁচশো লাগবে আচ্ছা খুব তাড়াতাড়ি জানাবেন হ্যাঁ কারণ আমাদেরকে বাস তো বুক করতে হবে তা তাড়াতাড়ি করে তো সে হিসাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ